তো আজকে আমি একটুখানি বিকেল দিকে ফিরছিলাম বিবেকানন্দ রোডের ওখান দিয়ে তো আপনার দোকানটা দেখলাম ওখানে দেখলাম আপনার দোকানটা বন্ধ তো সেখানে যে ব্যানারটা ছিলো না ওখানে যে নম্বর ছিলো ওখান দিয়ে আপনাকে ফোন করলাম

আর এখানে বন্ধ আপনার এখানে কী কী এমনি পাওয়া যায় আপনি এমনি বলুন তো পাওয়া যায় এখানে আচ্ছা আচ্ছা তো এমনি দই বড়ার প্রা প্রাইসটা কেমন রাখেন আপনি আচ্ছা এমনি দই বড়ার সাথে আর কোনো কোনো ড্রিঙ্কস ট্রিঙ্কস রাখেন কী কী রাখেন এমনি আচ্ছা আচ্ছা ওস আমার তো মোটামুটি পার্সেল লাগবে কয়েকজন অনেকজনই আছে বলতে গেলে দশ পনেরোজনের তো আচ্ছা আপনি তাহলে কটায় দোকান খুলবেন বললেন তো আপনি এক কাজ করুন তাহলে যেটা চল্লিশ টাকারটা বললেন না ওটায় ক পিস দেন দই ফুচকা পাঁচ পিস আচ্ছা আচ্ছা আচ্ছা তো এক কাজ করুন ওটা তাহলে চল্লিশ টাকার ফুচকাটা যেটা বললেন ওটা তাহলে বারো পিস মতোন বারো প্যাকেট মতো করুন পার্সেল রেডি করুন আর যেটা আর আর শুনুন না বলছি মাশলা পাঁপড় রাখেন আচ্ছা ওটার দাম কতো আচ্ছা তাহলে এক কাজ করুন দই বড়াটা বারো প্যাকেট রেডি করুন আর মাশলা গুপ্টা বারো বারোটা গ্লাস রেডি করুন আচ্ছা তারে আপনি তাহলে এক কাজ করুন ঠিক আছে একটু করে রাখুন ঠিক আছে আমি তাহলে একটুখানি আমার তাড়াতাড়ি লাগবে একটু সাড়ে সাতটার মধ্যে মানে আচ্ছা আচ্ছা তাহলে একটুখানি দাদা এগুলো রেডি করে একটু হিসাবটা করে রাখেন আমি গিয়ে আপনাকে অনলাইন করে দেবো ঠিক আছে তাহলে দাদা রাখছি দাদা ঠিক আছে